আমার সংগ্রহ করা কতকগুলি স্ট্যাম্প আর মুদ্রা আমি খুবই যত্ন সহকারে রেখেছি তো স্ট্যাম্পের মধ্যে রয়েছে এয়ার মেলের ইন্ডিয়া পোস্টেজের একটি স্ট্যাম্প যেটি দুআনা প্রায় তখনকার দিনে হয়তো দাম ছিল আর কিছু ইন্ডিয়ান পোস্টেজের তিন আনা এই ধরনের কিছু স্ট্যাম্প আমার কাছে রয়েছে যেগুলো আমার কাছে খুবই দামি আর মুদ্রা বলতে কিছু কিছু মুদ্রা যেগুলো আমাদের দাদু বা আমাদের অতীতে যে সব আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করত তো সেই ধরনের কিছু মুদ্রা আমিও রেখেছি যেগুলোর মধ্যে এক আনা দুআনা বা পঁচিশ পয়সা যেগুলো আমরাও খুব ছোটোবেলায় যখন ছিলাম তখন চালিয়েছি তো এখন আর সেগুলো চলে না তো ওগুলো আমাদের ছোটোবেলাকার স্মৃতি হিসাবে খুবই দামি যেগুলো এখন আর ব্যবহারই হয় না ওই ধরনের মুদ্রা তো এইগুলি আমার কাছে খুবই দামি